হ্যালো বলছি কে বন্ধু তো বলছি আমরা তো একই অফিসে কাজ করি সেই জন্য সামনে নতুন বছর আসছে সেই জন্যে আমি কিছু ঠিক করেছি যে হলদিয়ায় বেড়াতে যাওয়ার জন্য তো তুই হ্যাঁ তাহলে তুই কি যেতে রাজি আছ হ্যাঁ বলছি এবারে আমাদের পুরো পরিবারটা যাবে বলছি তোদেরও কি পুরো পরিবারটা যাবে হ্যাঁ কারণ যদি তুই আমি একা একা ঘুরতে যেতাম তাহলে হলদিয়া যদি যেতাম ওই তুই আমি একা ওই নতুন বছরের জন্য তাহলে তো মোটর সাইকেলে গেলেই হয়ে যেত বা বাইকে কিন্তু যেহেতু তোরও পরিবার বা আমারও পরিবার যাবে সেই জন্য তো মোটর সাইকেলে তো আর ধরবে না সেই জন্য কোনো একটা ক্যাব বুক করে নেব বুঝলি তাহলে তুই আর তোদের পরিবার আমাদের পরিবার যাচ্ছে তাহলে বলছি তোর কাছে কিছু জানার ছিল বলছি পিকনিকে গেলে ওখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত ভালো আছে তো মানে তুই করতে পারবি তো রান্না বান্না আর বলছি হলদিয়া যাওয়ার রাস্তাটা আমি ঠিক জানি না এবারে যে ক্যাবটা এবার বুক করব সেও যদি প্রবলেম করে যদি সে রাস্তা ভুলে যায় সেই জন্য তুই জানিস তো রাস্তাটা ওইদিকের ও ও আচ্ছা আচ্ছা জানলেই ভালো এবারে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আর বলছি যেদিকে যাব মানে হলদিয়া যাওয়ার কি এক দুটো রাস্তা আছে না শর্টকাট রাস্তা আছে কি কোনো ও তুই তাহলে যদি ড্রাইভার না সে রাস্তাটা জানে তাহলে তুই একটু ড্রাইভারকে দেখিয়ে দিবি দিয়ে চলে যাব বুঝলি ড্রেস তো নতুন বছর যেহেতু নতুন বছর উপলক্ষ্যে আমি গোটা পরিবারকে ড্রেস কিনে দিয়েছি শুধু আমারটিই বাকি রয়েছে কারণ আমি এখানে কিনব না আমি অফিসে গিয়ে অফিস ছাড়ার পর সেখানে শপিং মলে কিনব তাহলে তোদের কী ব্যবস্থা করছিস তুই বল ও হ্যাঁ তা করলেও হয় আর বলছি বন্ধু সেখানে গিয়ে কিছু ড্রিঙ্ক ট্রিঙ্ক মানে মদ্যপান এসব কিছু করবি না কি হ্যাঁ যেহেতু নতুন বছর নতুন বছরে খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি খাব না তুই যদি খেতে চাস তা খাবি কারণ আমার স্ত্রী যে আছে সে স্ত্রী বলতে মানে আমার দাদার আর কি আমার দাদার স্ত্রী মানে আমার বৌদি সে আমাকে বারণ করেছে খেতে আমার তো বিয়ে হয়নি আমি তো স্টুডেন্ট তার মধ্যে এই টুকটাক কাজ করছি অফিসে স্টুডেন্ট হয়েও মানে পড়াশোনার সাথে সাথে কাজ করছি মানে এবারে আমিও বিয়ে করব পরে ছাড় এখন ও কথা বাদ দে এখন পিকনিকের কথায় আয় তাহলে পিকনিকে যেহেতু যাব তাহলে কবে ডেটটা যাবি মানে নতুন বছরের প্রথম দিনেই কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই হচ্ছে অফিসে আয় অফিসে একটু ভালো মন্দ কথা বলে এইসব ব্যাপারে তারপরে যাব বুঝলি তাহলে রাখছি এখন হ্যাঁ হ্যাঁ একটু অফিসের কাজে ব্যস্ত আছি আর কি ঠিক আছে রাখছি